হ্যাঁ বলো বলো

রাস্তাঘাটে তো লাইটের ব্যবস্থা করা দরকার ঠিক আছে বলতেসি স্যারকে

খাওয়ার জলের ব্যবস্থাটাও করা দরকার হ্যাঁ ঠিক হ্যাঁ ঠিক আছে তাহলে স্যারকে বলতেসি কালকেই বলতেসি স্যারকে কালকেই যাবো

বলবো যে আমা আমার বোন পড়তে আসছে রাস্তাঘাট ভালো না রাস্তাঘাটে লাইট নাই একটাও এই জ যে জলের কোনো ব্যবস্থা নাই একটা তো কোচিং সেন্টারে তো এইটা থাকা দরকার আপনারা যতো শীঘ্র পারেন এগুলার ব্যবস্থা করেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বলতেসি

এই বিকেলের দিকে বিকেলের দিকে